হ্যাঁ বলো শুনতে পাচ্ছো বলো আর বলো না এই ট্রেনটা কি চলে গেছে আমাদের দশটার ট্রেনটা বাবা কীসের জন্য গো ও আমি তো এই দেখো না ছেলেকে দিয়ে ঠিয়ে আসতে একটু লেট হয়ে গেল সেই জন্য তোমায় ফোন করলাম ট্রেনটা বেরিয়ে গেছে নাকি আমি আসছি রাস্তাতে আছি আমি আসছি রাস্তাতেই আছি আমার লাগবে পনেরো কুড়ি মিনিট তো লাগবে

সেই এখন তো ডেলি শুনছি ট্রেনের গন্ডগোল হচ্ছে অবরোধ হচ্ছে হ্যাঁ ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন হচ্চে সেটাই সমস্যা ও তা তুমি দেখো যদি ট্রেনটা যদি আমি যেতে যেতে যদি দেখো ট্রেন বেরিয়ে যাচ্ছে তাহলে আমাকে কল করো আমি তাহলে ধীরে সুস্থে যাবো পরের ট্রেনটা তো আবার এক ঘন্টা পর তা পেয়ে গেলেই ভালো হতো কিছু কি শুনতে পাচ্ছো কেন কী হয়েছে তার মধ্যে আমাদের এখানে এখন টোটোর যা লাইন পড়েছে দশ জনের পিছনে লাইনে দাঁড়িয়ে আছি টোটো সেরম আজকে নেই দেখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু ওয়েট করো আমি আসছি হ্যাঁ হুম ঠিক আছে রাখছি হ্যাঁ